প্রতিদিন যেরকম আমি স্নান করি স্নান করে পুজো করার পর রান্নাঘরে রান্না করতে ঢুকি সেরকম আমি রান্না করতে গেছিলাম রান্না করতে করতে দেখি আমি হালকা হালকা গ্যাসের গন্ধ পাচ্ছি অতোটাও ও তখন মন দিইনি গ্যাসের দিকে তারপর যখন রান্না হয়ে এসেছে তখন দেখলাম যে প্রচুর পরিমাণে গ্যাস বেরোচ্ছে তখন আমি অন্য একটা রান্না করতে যাচ্ছিলাম লাইটারটা অন করলাম তখন দেখলাম হঠাৎ করে গোটা রান্নাঘরে আগুন ধরে গেলো তারপর আমি প্রচুর পরিমাণে চিল্লাচ্ছিলাম সবাইকে ডাকলাম ঘরের লোক এলো ঘরের লোক এসে গোটা চারদিকের আগুন নেভালো আমিও বেরিয়ে এলাম ওখান থেকে তারপর আমি দেখলাম যে প্রচুর পরিমাণে আগুন ধরে গেছে সবাই নেভাচ্ছে আগুনটা চেষ্টা করছে নেভানোর শেষ পর্যন্ত নেভানোও হলো তারপর আমি মনে মনে ভাবলাম যে যদি আমি কখনও রান্না করতে ঢুকি তখন আমি ভালো করে দেখে নেবো যে এ রান্নাঘরের গ্যাস ট্যাস সব ঠিক আছে নাকি এবং ওই আগুন ধরে যাওয়ার ফলে আমার রান্নাঘরেরও ক্ষয় ক্ষতি হলো অনেক